পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসা বলতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বলছেন যে সমস্ত কিছু বেকার ছেলেদেরকে যে তোমরা ঘরে বসে না থেকে বাইরে বেরিয়ে এসো এবং ষ্টেশনের কাছাকাছি যেখানে জনবহুল এলাকা আছে সেখানে তোমরা চপের দোকান দাও ঘুঘনির দোকান দাও চায়ের দোকান দাও গুটকা বিক্রি করো সবই এসবে উনারা উনি বলেছেন এইসব ব্যবসাই এখন চলছে